আমাদের বাড়িতে প্রতিবছর নয়ই চৈত্র একটা হরিনাম হয় সেখানে বিভিন্ন মানুষ পুজো দিতেও আসে গান শুনতে আসে ঠাকুরের নাম দেখতে আসে এবং বিভিন্ন রকম মানুষকে খাওয়ানোও হয় সেখানে আমি সেখানে প্রথম একটা রা পদ রান্না করেছিলাম সেটা সমস্ত রকম সবজি দিয়ে একটা রান্না সকলের খুব ভালো লেগেছিল এই পদটা রান্না করার প্রধান কারণ ছিল আমাদের বাড়ির বউয়েদের প্রথম রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করতে হয় যখন আমি প্রথম বাড়িতে আসি নববধূ হিসাবে এই পদটা রান্না করি সকলের খুব ভালো লাগে এবং এই ভোগটা ঠাকুরকে নিবেদন করা হয়েছিল প্রতি বছর আমাদের বাড়িতে প্রচুর লোকজন খাওয়ানো হয় এবং আজও আমি স্ বিভিন্ন রকম রান্না করি এবং সকলকে ভোগ বিতরণ করি আমাদের বাড়িতে এ অনুষ্ঠানটা খুব ভালো হয় বিভিন্ন রকম অনুষ্ঠানে চারিদিক থেকে ঘরের কুটুম জন লোক এবছর সেই দিন আমাদের বাড়িতে আসে এবং আমার খুব ভালো লাগে সেই দিনটার আশায় আমি সবসময় বসে থাকি কখন আমাদের বাড়িতে সেই আবার হরিনাম হবে হরিনাম আমার খুব প্রিয় এবং আমি খুব ঠাকুরকে ভালোবাসি এবং মানি বিশ্বাসও করি আর প্রতি বছরই আমি রান্না করি রান্না করতে আমার খুব ভালো লাগে